বলছি আপনাদের এখানে পৌষ পার্বনটা কবে হবে হ্যাঁ বলছি যে পৌষ পার্বনের আগে ফসল টসল কাটা হয়ে যাবে তো আমাদের এখানেও তো এই ধান কাটা হয়েছে আর ভাবছি যে আমাদের এখানেও তো পৌষ মেলা যে ধানগুলা তো কাট কেটে গো এক জায়গায় গোছ করা আছে ধানগুলা ঝেড়ে নি তা নাহলে তখন তো লোকজন আসবে না তখন কি আর সময় পাবো বলো না আমাদের এখানেও তো আমাদের এখানে সেই ভিডিও হবে আর সেই সিনেমার মতো বড়ো পর্দা দিয়ে অনেক কিছু অনুষ্ঠান বলছিলো যে দেখা যাবে সব কিছুই হবে ইয়ে হবে একটা বড়ো যাত্রাও হবে তুমি আসবে না এ বছর হ্যাঁ বলবো তো অবশ্যই আমি ভাবছি যে ধানগুলা একটু ঝেড়ে ঝাড়া টারা হয়ে গেলে কিছু ধান সিদ্ধ করে নেব তাহলে আর চালের সমস্যা হবে না হুম আমিও তো ভাবছি যে যে ধানগুলো ঝাড়া হয়ে গেলে কতক সিদ্ধ করে নেবো আর কতক বিক্রি করে নেবো তাহলে হাতে টাকাটাও থাকবে আর পৌষ পার্বনে তো প্রচুর কুটুমজন আসে না কাকে আর না বলে থাকি হ্যাঁ সবাই তো আসবে কারণ সবাই তো জানে যে পৌষ মাসে ওই পৌষ পার্বনটা হয় পৌষ মেলাটা আসবে তো অবশ্যই হ্যাঁ রাখলাম